আমরা জানি যে বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে এসেছে কিন্তু আমরা বাংলা ভাষা বলার সময় অনেক সময় সং ইংলিশ শব্দ ব্যবহার করি যার মানে অনেক সময় আমরা বাংলায় জানি না যেমন এক্সকিউস মি শেয়ার আর অনেক সময় হয় যেটা বাংলায় মানে জানলেও কিন্তু আমরা ইংলিশেই বলি যেমন বিশ্ববিদ্যালয়কে আমরা সব সময় ইউনিভার্সিটি বলে থাকি আমরা সব সময় ইংলিশ ইংরেজি ভাষাকেই প্রাধান্য দিই কিন্তু আমরা মে মাতৃভাষাটাকেই ভুলে যাই এভাবেই আমাদের বাংলা ভাষার উপর ইংরেজি ভাষার প্রভাবিত করে